হ্যাঁ বলুন ম্যাম আমি আপনার জন্য কী করতে পারি হ্যাঁ আমি হোটেলের একজন কর্মচারী

হুম ঠিক আছে ঠিক আছে ম্যাম দেবো ঠিকঠাক টাইমেই দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ দেবো কী কী ঠিক আছে আমনি যেগুলো বলেছেন সেইগুলোই দেবো কোনো অসুবিদা হবে ম্যাম হ্যাঁ অবশ্যই দেখবো আর আমনি একটু দেকবেন আপনার হাতে অনেক কিছু আছে আমার প্রমোশন হতে পারে একটু দেখবেন হ্যাঁ কী দেবো ঠিক আছে হেলদি খাবারই দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ আপনি যেমন চাইবেন তেমনই দেওয়া হবে ম্যাম হ্যাঁ অবশ্যই না না কোনো অবশ্যই অসুবিধা নেই ঠিক আছে একদম ঠিক আছে ম্যাম ম্যাম আর কোনো দরকার ঠিক আছে ম্যাম আর কিছু হ্যাঁ ঠিক আছে ম্যাম উম দ্বিতীয় বার আসবেন ম্যাম দ্বিতীয় বার অবশ্যই আসবেন ঠিক আছে ম্যাম হ্যাঁ